ভারতে খুব বিশিষ্ট সাংস্কৃতিক এবং বিশ্বাসগুলি হল যে আমাদের এখানে ভারতে যেটা হয় যে পুজো অর্চনা মানুষ মন দিয়ে ভক্তি ভরে পূজা করে এবং তারা বিশ্বাস করে যে ভগবানকে ডাগলে ভগবান ঠিক সাড়া দেয় এবং যে কোনো পূজা ভক্তি ভরে করলে মনে শান্তি হয় এবং সব ধরনের পূজা অর্চনা বা উপোস দিয়ে পুজো করা ব্রত রাখা বলি দেওয়া মানসিক করা এই সবগুলো আমার মনে হয় অন্য সংস্কৃতি ভারতের তুলনায় অনেক রকমভাবে আলাদা এটা অন্য কোনো কোথাও হয় না এরকম টা তো আমাদের এখানে এটা হয়ে থাকে তো এটা সব থেকে আলাদা আমাদের ভারতের বিশিষ্ট সাংস্কৃতিক এবং ঐতিহ্য থেকে এবং আমাদের এখানে সাংস্কৃতিক কিছু কিছু ঐতিহ্য রয়েছে যেমন বিবাহ অন্নপ্রাশন উপনয়ন সব কিছুটায় রয়েছে বিবাহ দুটো একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে পরিণয় শুভ পরিণয় হয় সেটাকে বিবাহ বলে এবং অন্নপ্রাশন জন্মের ছ মাস পর যা যেটা প্রথম ভাত খায় এবং ফু তা সেটাতে পায়েস দিয়ে সেটা মামা প্রথম ভাতটা খাইয়ে দেয় সেটাকে অন্নপ্রাশন বলে এবং উপনয়ন ব্রাহ্মণদের যে এ ব্রাহ্মণ যে ব্রাহ্মণ হিসেবে পরিচয়টা হয় সেটা পৈতা যেটা পৈতা পরিয়ে যেটা পু হয় পূ পূজা করা হয় সেটাকেই উপনয়ন বলা হয় তারপর থেকে তা যে কোনো ছেলে সেটাতে পুজো করতে বা সব কিছুর অধিকার পায় সেটাকে উপনয়ন বলা হয় তো এই সাংস্কৃতিক বিশ্বাস বা ঐতিহ্যগুলো আমার মনে হয় বাইরের কোথাও নেই ভারতের বাইরে কোথাও নেই